আমার ব্যক্তিগতভাবে মতামত ব্যাকারণ ঠিক রেখে প্রযুক্তির দিকগুলির সাথে আজ আধুনিক লেখাগুলিকে একইভাবে সৃজনশীল করে তোলা যায় না এই ভারসাম্য বজায় রাখা এক কোনোমতেই সম্ভব নয় আজ সমস্ত স্তরের মানুষের কাছে লেখা পৌঁছে দেওয়ার জন্য লেখাকে খুবই সহজ সরল ও মানুষের ভাষার তৈরি হতে হয় তাই সৃজনশীল লেখাতো হয়ে ওঠে কিন্তু সেক্ষেত্রে ব্যাকারণের অনেকটাই কম অবদান থাকে তাছাড়াও আমার মনে হয় লেখার জন্য কোনো কোর্স করা বা কিছু করার প্রয়োজন নেই মানুষের ক্ষেত্রে লেখা গান বা অন্যান্য আমি মনে করি সেটি একটি জন্মগত প্রতিভা সেই প্রতিভাকে আস্তে আস্তে ব্যবহার করতে করতেই তার উন্নতি সাধন সম্ভব